আমার কাছাকাছি গ্রামে একটি ভজন দল রয়েছে এবং তারা একত্রে জ সব সময় হরি মন্দির বা রাধাগোবিন্দ মন্দিরে জোড়ো হয় হয় সন্ধেবেলা সন্ধে আরতির সময় জোড়ো হয় সবাই মিলে হারবোনিয়াম খোল করতাল তার সাহায্যে গান করে এবং খুব সুন্দরই ভজন করে সে দলে রয়েছে মোট আটজন তারা আটজনে খুব সুন্দর ভজন গান করে এবং সেই ভজন গান শোনার জন্য অনেক পুর মানে মহিলারা আসেন সেই হরিমোহন মন্দিরে বা রাধাগোবিন্দর মন্দিরেও যায় সেখানেও আসে এসে ভজন দলে আবার একজন মেয়েও রয়েছে সেই মেয়েও কিন্তু খুব সুন্দর গান করে এ তার গলার গান শুনতে খুব ভালো লাগে